আমাদের এলাকায় অনেক বিখ্যাত সিনেমা থিয়েটার আছে যেগুলি কিনা আমাদের আশেপাশেই আছে এখানে আছে মহুয়া সিনেমা হল পদ্মশ্রী সিনেমা হল তার পরে আমাদের নরেন্দ্রপুরে আছে সি সিভি বলে একটা থিয়েটার আছে যেখানে কিনা আমরা সিনেমা দেখতে যাই সেখানে অবস্থান স্ প্রত্যেক কটা সিনেমা হল একটা গড়িয়াতে আছে একটা নরেন্দ্রপুরে আছে একটা পার্কস্ট্রীটে আছে একটা এসপ্ল্যানেডে আছে সেখানে টিকিটের মূল্যও ও ঠিকঠাকই আছে একশো দেড়শো টাকা যদি তার থেকেও বেশি আছে যদি ভালোভাবে দেখতে চায় তাহলে দুশো টাকা আড়াইশো টাকা বা তিনশো টাকা এরকম মূল্যের টিকিটও পাওয়া যায় হলের পর্দার সংখ্যাও ঠিকঠাকই আছে প্রত্যেকটা থিয়েটারেই দুটো তিনটে করে পর্দার সংখ্যা আছে প্রদর্শনের সময় খুবই ভালো আছে এখানে সকালবেলা সকালবেলা সাড়ে দশটা এগারোটা থেকে স্টার্টিং আছে তার পরে দু আড়াই ঘণ্টার ছেড়ে ছেড়ে প্রদর্শনের টাইম আছে আর রাতে রাত রাতের বেলাও আছে বেশি বারোটার পরেও এখানে প্রদর্শনের টাইম আছে অনেকজন রাতেরবেলা সিনেমা দেখতে পছন্দ করে তো তাদের জন্য রাতেরবেলাও ব্যবস্থা করা আছে